আমি গতকাল ঠেক রেস্টুরেন্টে সন্ধে ছটার সময় চিকেন সিক্সটি ফাইভ অর্ডার করেছিলাম সিক্স থার্টিতে আমি অর্ডারটা পেয়ে যাই যিনি অর্ডার দিতে এসছিলেন সেই ডেলিভারি বয়ের ব্যবহারটা খুব ভালো আমি ওঁকে ভালো রেটিং দিই ওঁর ব্যবহার ভালো লেগেছে আমার মনে থাকবে